আমার পছন্দের খেলাটি হল ক্রিকেট কারণ এই খেলাটি আমরা সমস্ত বন্ধু বান্ধব মিলে খেলতে পারি কারণ এই খেলাটাতে এক একটি দলের প্রায় এগারো জন করে সদস্য লাগে এটি খেলার জন্য আর এই খেলাটি খুবই ভালোভাবে খেলা হয় কারণ এতে আমাদের সমস্ত বন্ধু বান্ধব সমানভাবে খেলতে পারে আর এই খেলাটি এমন একটি খেলা যা আমাদের পুরো বিশ্বে এ প্রচলিত রয়েছে তো এই খেলাটি আমরা খুবই আনন্দভাবে উপলব্ধ করি আর এই খেলাতে একদল বা বিপরীত দলে কোনও রকম সমস্যা বা ঝগড়া হয় না কারণ এই খেলাটি হচ্ছে খুবই শান্তিপূর্ণ খেলা এই খেলা খেলতে গেলে কিছু জিনিসের প্রয়োজন হয় যেটা আমরা বন্ধু বান্ধব সবাই মিলে টাকা পয়সা দিয়ে কিনে নিই তো এতে আমাদের কোনও সমস্যা হয় না তো এই জন্য আমাদের এই খেলাটি খুব পছন্দ লাগে